ভারতের জনপ্রিয় যোগ ব্যায়ামের গুরু হলো বাবা রামদেব মহর্ষি মহেশ যোগী স্বামী শিবানন্দ সরস্বতী পরমহংস যোগদানদন্দ তিরুমালাই বম কৃষ্ণমাচার্য কৃষ্ণ পাট্টি জেইস এদের কাছ থেকে আমি অনেক অনুপ্রেরিত হয়েছি অনুপ্রেরণা পাই আমি এদের কাছ থেকে আমি এদের যে যোগা যোগাগুলো দেখি এদের এরা যেভাবে যোগা করে সেগুলো আমি দেখি দেখে যোগার প্রতি ইচ্ছে যোগা করার প্রতি ইচ্ছে আসে এদের কাছ থেকে এদেরকে দেখে আমার যোগা শেখার যে ধারণাটা যোগা কেন করবো যোগা কেন করবো বা যোগা করলে আমার কী উপকার হবে বা যোগা প্রতিটা মানুষের যোগা করা উচিত কিন্তু কেন করা উচিত সেসব যে কারণগুলো আমি এদের কাছ থেকে খুঁজে পেয়েছি আমি এদেরকে দেখে এটা বুঝতে পেরেছি এদের কাছ থেকে এটা শিখেছি যে যোগা মানুষকে সুস্থ রাখার জন্য যোগা যথেষ্ট যোগা যে মানুষ প্রতিদিন প্রতিনিয়ত যোগা করে তার শরীরে অনেক অনেক সমস্যা থেকে সে বাঁচতে পারে সেই জন্য প্রতিটা মানুষের যোগা করা উচিত আমি এর কাছ থেকে অনেকটাই এনাদের কাছ থেকে অনুপ্রেরিত যাতে আমি যোগা এখন যোগা করা শুরু করেছি যোগা এদের কাছ থেকে দেখি ভিডিও দেখে শিখেছি শিখে যোগা করি যোগা থেকেই আমি অনেকটা নিজেকে নিজেকে অনেকটা ভালো রাখছি যোগা করার জন্য নিজের ফিটনেস নিজের ফিডব্যাক সব কিছু অনেক ভালো আছে আগের থেকে যাতে যার জন্য আমি যোগার প্রতি এতো বেশি ইচ্ছা প্রকাশ করছি যাতে যোগাটা ভালোভাবে করতে পারি বা যোগাটা অনেক দিন ধরে করতে পারি